আমার গ্রামে একটা লাইব্রেরি আছে এছাড়াও আমার জেলায় একটা বড় লাইব্রেরি আছে আমি বেশিরভাগ সময় আমার গ্রামের লাইব্রেরিতেই যাই এবার গ্রামের লাইতে লাইব্রেরিতে সবসময় সব বইগুলো পাই না কিন্তু সেখানে তবুও অনেক রকমের বই আছে সেগুলো আমি সেখানে গিয়ে পড়ি মাঝে মাঝে আমি সেখানে গিয়ে যেমন পড়ি পথের পাঁচালী চোখের বালি ঘরে বাইরে দেবদাস শ্রীকান্ত ওসব বইগুলো পড়ি কিন্তু এছাড়াও আমার অনেক কিছু বই পড়তে ভালো লাগে যেই বইগুলো হয়তো আমার গ্রামের বাড় লাইব্রেরিতে নেই কিন্তু সেক্ষেত্রে আমি আমার জেলার লাইব্রেরিতে যাই এবং সেখানে গিয়ে কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তের উইল যেমন বঙ্কিমচন্দ্রের যেটা লেখা গোরা যেটা রবীন্দ্রনাথের লেখা শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি এছাড়াও রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলী বাঁকের উপকথা এই সব উপন্যাসগুলো আমি খুবই পড়তে ভালোবাসি আমার এর এছাড়াও আমার একটি উপন্যাস খুবই বেশি ভালো লাগে সেটা হলো রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি আমি এ উপন্যাসই পড়তে খুব বেশি ভালোবাসি কারণ যদি বলি তাহলে বলতে হয় যে রবীন্দ্রনাথের এই উপন্যাসে শুধু বাংলা ভাষাতে সব কিছু রয়েছে বাংলা ভাষার মানুষ মানুষদেরকে নিয়ে লেখা আছে সেখানকার প্রকৃতি নিয়ে লেখা আছে এসব নিয়ে গীতাঞ্জলি রয়েছে এছাড়াও গীতাঞ্জলির সব কবিতাগুলো আমাকে মুগ্ধ করে তোলে এই জন্য আমি এই সব পড়তে খুবই বেশি পছন্দ করি এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ও বিভিন্ন রকমের গান লিখেছেন সেই সব বই আমি পড়তে পছন্দ করি রবীন্দ্রনাথের যে উপন্যাসে অনেক সময় নাটক লেখা আছে সেইগুলো পড়তে পছন্দ করি আমি আসলে রবীন্দ্রনাথ সম্পর্কে বেশি জানতে প পছন্দ করি এছাড়াও বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীও আমি অনেকবার পড়েছি কারণ ওই পথের পাঁচালীর বিভিন্ন বিষয়বস্তু আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে তুলেছে আমি এই সব বইগুলোই বেশিরভাগ গিয়ে লাইব্রেরিতে পড়ে থাকি এবং এই উপন্যাসগুলো আমার খুবই পছন্দ হয়ে উঠেছে আমি কিছু ক্ষেত্রে পথের পাঁচালী অনেক বার পড়েছি মানে দু তিন বার পড়েছি এছাড়াও আমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিও অনেক বার পড়েছি এছাড়াও চোখের বালি আমি এক দু বার পড়েছি এই সব বইগুলো আমি উপন্যাসগুলো বইগুলো বা উপন্যাসগুলো আমি লাইব্রেরিতে গিয়ে প্রায়শই পড়ে থাকি এগুলো আমি পড়তে পছন্দ করি